হার্ড কপি মানে সেই রিলের কপি ছবিগুলো ওইগুলো রিলের ইয়ে থেকে বার করলেই ওইগুলো হাওয়া পেলেই নষ্ট হয়ে যেত আর এখনকারের কি এখনকারের ডিজিটাল ছবি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে মোবাইলের মধ্যে কম্পিউটার মধ্যে সারা জীবন রেখে দিলে সারা জীবন থাকবে তাই হার্ড কপি ডিজিটাল কপির মধ্যে এটাই তফাৎ আর একটা কথা কি যদি পুরানো কোনো ছবি সেই সব ছবি যদি মা বাবা হয়ে থাকে তাহলে তাদের যদি সেইগুলো থাকে তাহলে সেইগুলো থাকলে সেটা আমাদের একটা স্মৃতি হিসেবে সেগুলো আমরা রেখে দিই